আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি আমার কিছুগুলি প্রিয় সিনেমা হল ক্যাপ্টেন আমেরিকা ব্ল্যাক উইডো ব্ল্যাক প্যান্থার হ্যারি পটার ইত্যাদি এখানে হ্যারি পটার সিনেমাটি আমার খুবই কাছের তিনি হলেন প্রধান চরিত্র হ্যারি পটার নামক সিরিজের যার মা বাবা খুব কম বয়সে মারা যায় তিনি তার মাসির কাছে মানুষ হন এবং যেখানে তাকে খুব যন্ত্রণার মধ্যে দিন কাটাতে হতো কিছুদিন পর তিনি জানতে পারেন যে তার বাবা মা ছিলেন জাদুকর এবং হগওয়ার্টস নামের বিশ্ববিদ্যালয় তিনি ভর্তি হন সেখানে খুব কম বয়সেই তিনি সেখানের প্রধান শিক্ষকের খুব কাছের হয়ে যান এবং তিনি তার বিদ্যাবলে তার নিজের কীর্তিমান স্থাপিত করেন